হ্যাঁ এটা কি ট্রাভেল এজেন্সির লোক বলছেন আচ্ছা আচ্ছা আমি আপনাদের এই নদীয়া জেলাতে মানে বেড়াতে যেতে চাই আমি আর আমার ফ্যামিলির লোকজন তো কত কী খরচা পড়বে যদি একটু বলতেন আমি ওটা ছাড়াও আরও মায়াপুর নবদ্বীপ আরও ওইপাশে যা যা আরও ঘোরার জায়গা রয়েছে দেখতে যাব আচ্ছা আচ্ছা হাজার টাকার মধ্যে শেষ হয়ে যাবে আমরা প্রায় পনেরোজন যাব মানে আর কিছু মানে এক এক জনের পেছনে হাজার টাকা করে তো তাই তো আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তাহলে আমি সবার সাথে আলোচনা করে আলোচনা করে তাহলে আপনাকে জানাব হ্যাঁ ইসকন হ্যাঁ ইসকন মন্দিরটা সম্বন্ধে আমাদের খুব জানার ইচ্ছে রয়েছে কারণ ওটা তো আপনাদের ওখানকার খুব বিখ্যাত মন্দির আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা ফার্স্টে আপনি তাহলে ফার্স্টে আমাদেরকে ওই ইসকন মন্দিরটা ঘুরতে নিয়ে যাবেন তারপর ওখান থেকে আরও মায়াপুর নবদ্বীপ আর যে যা দর্শনীয় স্থান রয়েছে সেসব জায়গায় নিয়ে যাবেন সমস্ত দর্শনীয় স্থানের ব্যাপারে কিছু জানাবেন আমাদেরকে আচ্ছা আচ্ছা তাহলে আমরা এই মাসের শেষের দিকে তাহলে একটা ডেট করব আর ডেট করে তাহলে আপনাকে জানাব যে আমরা কোন ডেটে যাব আপনি তাহলে সেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা রেখে দিচ্ছি